আমার পড়াশুনার জন্য আমি একটি ফিজিক্সের অডিও বুক কিনেছিলাম সেই অডিও বুকটি আমি দোকান থেকে কিনেছিলাম কিন্তু অনলাইনে এর থেকে বেশি দামে দেখাচ্ছিলো বলে আমি সেটা নিই নি অডিও বুকটা নিলাম নিয়ে কিন্তু খুব ভালো হয়েছে অনলাইনে এর দোকানের থেকেও অনেক দাম বেশি বলছিলো আমাদের এখানে অডিও বুক সেইমতো ভাবে চল নেই কিন্তু তবুও কিছু কিছু মানুষ আছেন যারা অডিও বুক ব্যবহার করেন এন সেই কারণে আমি বইটা নিলাম নিয়ে দেখলাম যে বইটা সত্যি খুব ভালো বইটা যেই ধরনের সাউন্ড সিস্টেম বলুন বা দেখা ছবিই বলুন সব কিছুই কিন্তু সুন্দর যেটা হয়তো অনলাইনে কিনলে জিনিসটা খারাপ হলে আমি ফেরত দিতে পারতাম না আমার একটু সামথিং সমস্যা হচ্ছিলো যেই কারণে আমি দোকানে সেটা জিজ্ঞাসা করতেই দোকানিরা আমাকে বই দোকানিরা সেটা আমাকে কিন্তু সহজেই বলে দিল যে এর সমস্যা থেকে বেরোনো কীভাবে সম্ভব